কেউ আমার আঁকার প্রশংসা করলেই অবশ্যই আমার খুব ভালো লাগে কারণ আমি আমার যে আঁকাটা দেখে তাদের ভালো লেগেছে তার থেকে আরও সুন্দর করে তোলার আমার চেষ্টা থাকে কারণ কিছু কিছু মানুষ আঁকা দেখে তারাও আবার কখনো কখনো আমাকে কোনো কিছুর বিষয়ের ওপর আমাকে জ্ঞান দিয়ে থাকে যেগুলো আমার সংশোধন করা উচিত যেগুলো করলে আরও আমিস ভালো আঁকতে পারবো ও পরে যেই আঁকাটা আমি তৈরি করবো সেটা আরও সুন্দর হবে কী কী রঙ দিয়ে আঁকলে কী কী রঙ ব্যবহার করলে কীভাবে স্কেচ করলে কীভাবে প্রত্যেকটা জিনিসের চোখ বা কোনো গাছের যে আমরা গাছ তৈরি করি পাহাড় তৈরি করি সেগুলো ছোটো ছোটো যে জিনিসগুলো আমরা তৈরি করে থাকি সেগুলো ম তারা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি প্রোশো প্রশংসা থেকে একটা জিনিস একটা জিনিসের ওপর যারা প্রশংসা করে সেটাকে আমরা অনুভব করে আরও সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারি কারণ যেই আঁকাটা দেখে আমাদের প্রশংসা করেছে আমরা প্রত্যেকটা আঁকাই আঁকি নিজের মনের ভাব থেকে প্রত্যেকটা জিনিসের চেষ্টা করি যে আমাদের যেইটুকু আমরা আমাদের ভাবনা তা ফুটিয়ে তুলতে যদি মা একটা মানুষ সেই প্রোশ ফ আঁকাটা দেখে প্রশংসা করে অবশ্যই আমাদের ভালো লাগে সামনে আরও যদি কখনো কিছু আঁকি তাদের এই প্রশংসা থেকে তাদের ভালো মতামত থেকে আরও ভালো কিছু করার আর নিজেদের মনে ইচ্ছা আরও জেগে ওটে তাই জন্যে আমি প্রশংসাটাকে খুব ভালোভাবেই গ্রহণ করি